আমার কাছে থাকা প্রথম পণ্যটি হলো মোবাইল আমি এই মোবাইলের অনেক রকমই ব্যবস্থা পেয়ে অনেক রকমের সুফল পেয়েছি এই মোবাইল আমাকে বিনোদনে সাহায্য করেছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি আমি যখন ফাঁকা সময় থাকে তখন আমি এই মোবাইলের মাধ্যমে মোবাইলে গেম খেলি মোবাইলে ভিডিও দেখি মোবাইলে নানা রকমের ছবি আঁকি মোবাইলে ছবি তুলি ইত্যাদির মাধ্যমে আমি আমার অবসর সময় কাটাই পড়াশোনাতেও মোবাইলটি আমাকে সাহায্য করেছে নানান ধরনের এডুকেশনাল অ্যাপ থেকে আমি শিক্ষাগ্রহণ করি নানান রকমের টিউটোরিয়াল অ্যাপ থেকে আমি অনেক রকম পড়াশোনার জিনিস পাই সেগুলি আমার পড়াশোনা দিকেও সাহায্য করেছে এছাড়াও অন্যান্য অনেক রকমের দিক যেমন মোবাইলের গান শুনে আমি নাচ করি মোবাইলের গান শুনে আমি গান গাই মোবাইলের ছবি দেখে আমি ছবি আঁকি এই সমস্ত নানান দিকে মোবাইল আমাকে সাহায্য করেছে